বর্তমানে রাষ্ট্রীয় পরিবহনের মান বেশ ভালো কিন্তু এক্ষেত্রে মেন সমস্যা হল ভাড়া কম হওয়ার সত্ত্বেও এক স্থান থেকে অন্য স্থানে যেতে মানুষের অনেক সময় লাগে সময়সাপেক্ষ তাই মানুষ রাষ্ট্রীয় পরিবহন উপেক্ষা করে কম সময়ে যেসব পরিবহনের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া যায় মানুষ সেই সব পরিবহনই বেশি চয়েজ করে কারণ মানুষের কাছে সময় অনেক মূল্যবান তাই সময়কে দাম দিয়ে মানুষ তুলনামূলক পয়সা বেশি খরচা করেও এক স্থান থেকে অন্য স্থানে যেতে চায়